পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই এক লক্ষ সাতান্ন হাজার একশো আশি দু লক্ষ তিপ্পান্ন হাজার নশো একুশ তিন লক্ষ সাতানব্বই হাজার একশো একাশি আট লক্ষ নয় হাজার নশো নব্বই